ছোটো ছোটো ব্যবসা বলতে আমার পরিচিত অনেক কিছুই আছে যেমন অনেকে এখনকার দিনে যেটা সব থেকে বেশি আছে সেটা হলো অনেকে এখ হস্ত হস্ত শিল্পী আছে যারা বাড়িতে বসে বিভিন্ন ধরনের গহনা তৈরি করে সেটা হতে পারে হয়তো মাটির হতে পারে সেটা হতে পারে মানে প্লাস্টার প্যারিসের হতে পারে সেটি পেন্টিংয়ের ওপরে মানে হাতে আঁকা হতে পারে বিভিন্ন ধরনের গয়না যারা করে বিভিন্ন ধরনের ছোটো ব্যবসার মধ্যে বুটিক আইটেম মানে বুটিক জিনিসপত্র যা বাড়িতে বসে যারা বিক্রি করে গহনা বুটিক এছাড়াও নানা ধরনের কেউ হয়তো আচার তৈরি করে জ্যাম জেলি তৈরি করে এগুলোও একটি কাজের মধ্যে আমার পরিচিত আছে এছাড়াও অনেকে বাড়ি থেকে বসে ব্যাগ হাতে তৈরি ছোটো ছোটো ব্যাগ বলুন এবং হাতে তৈরি ছোটো ছোটো ঘর সাজাবার জিনিস বিভিন্ন ধরনের ব্যবসা তারা করে থাকে যেগুলি সব মানে পরিচিত আমার অনেকেই আছে এরকম এছাড়াও আমি ব্যক্তিগতভাবে যে বিষয় আমি ব্যক্তিগতভাবে যে ব্যবসাটির প্রতি আগ্রহী সেটা হলো যে আমি নিজে যেহেতু হাতে ছবি আঁকতে পছন্দ করি আমি বিভিন্ন ধরনের হাতে আঁকা ঘরোয়া বা ঘর সাজাবার জিনিস এবং বিভিন্ন ধরনের হাতে আঁকা গহনা যা আজকালকার দিনে বহু মানুষের কাছে যথেষ্টভাবে আকর্ষণীয় সেই ব্যবসা মানে করার ভবিষ্যতে আমার আগ্রহ রয়েছে আমি এখনো করি এবং সেটা খুব মানে সীমিতভাবে করি ভবিষ্যতে সেটি বড়োভাবে করার ইচ্ছা রয়েছে যেখানে মানে মা কী বলবো যেই ব্যবসাটির মধ্যে গ হাতে আকার ওপরে বিভিন্ন ধরনের হয়তো সেটা দেয়ালের কোনো পেন্টিং হতে পারে ওয়া মানে দেওয়ালে ঝোলানো কোনো পেন্টিং এমনি গহনা হতে পারে আমি শাড়ি জামা কাপড় কুর্তির ওপরে ছবি আঁকি এবং গহনা তৈরি করি বিভিন্ন রকম মানে যা করে থাকি আইটেম তো এই বি জিনিসগুলি নিয়ে ভবিষ্যতে একটি ব্যবসা করার বিষয়ে আগ্রহী আমি বা আমি করতে চাই